এই এলাকাতে অনেকগুলি পাখি দেখা যায় যেমন কাক শালিখ চুড়ুই বুলবুলি টিঁয়া পাখি ময়না পাখি অনেক ধরনের বিভিন্ন ধরনের পাখি দেখা যায় পাখিগুলি খুব সুন্দর হয় এমন তার ডাকও খুব সুন্দর পাখিগুলি আমার প্রিয় পাখি টিঁয়া পাখি শালিখ পাখি খুব সুন্দর দেখতে পাখিগুলির রঙও খুব সুন্দর পাখির গায়ের রঙ টিঁয়া কালার কথা বলতে পারে মেন সুন্দর হচ্ছে কথা বলতে পারে তার জন্য আমার খুব প্রিয় পাখিটা পাখিরা কথা বলে আমাদের আমাদের মতো আমাদের ভাষায় কথা বলে আমরা যে কথাটা বলি তার পরিবর্তে উল্টো কথা বলে আমরা যদি বলি মা তার যদি শেখাই মা সে মাও বলে